বাংলা হিন্দির মতো এই অঞ্চলে ঝাড়খণ্ডী ভাষার সঙ্গে বাংলা ভাষা মিশতে পারলেও বাংলা ভাষার সঙ্গে ঝাড়খণ্ডী ভাষার একটু তফাৎ আছে ঝাড়খণ্ডী ভাষা সাধারণত আদিবাসী সম্প্রদায়ের ভাষা বেশি আছে এবং এই ভাষা অনেকটা টানটান প্রকৃতির এবং বাংলা ভাষার সঙ্গে মিল থাকলেও কথাগুলো অনেকটাই টানটান ভাবে উচ্চারিত হয় তাই বাংলা হিন্দির মতো এই অঞ্চলের ঝাড়খণ্ডী ভাষার সঙ্গে বাংলা ভাষা মোটামুটি ভাবেই সম্পর্কিত